একদিন সকালে উঠে দেখি বাইরের ফাঁকা জায়গায় একটা নতুন মটর কলাইয়ের গাছ বেরিয়েছে দেখে খুব হতভম্ব হলাম ভাবলাম কবে লাগিয়েছিলাম তারপর মনে করে দেকলাম কিছুদিন আগে কিছুটা কলাই ওই দিকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম সেই কলাই গাছই আজ নতুন করে নতুন গাছের জন্ম হয়েছে এবং গাছটা ক্রমশ বেড়ে উঠছে খেয়াল করে দেখলাম গাছটার যদি যত্ন নিই তাহলে এক সময় গাছটা আমাকে আরো কলাই দেবে বা অনেক ফল দেবে তাই ভেবে নিলাম এই ফাঁকা অতিরিক্ত জায়গাটায় আমি কিছু গাছ লাগাতেই পারি এবং সেই গাছ থেকে ফলের গাছ ফুলের গাছ বা বিভিন্ন শাক সবজিও আমি এখান থেকে পেতে পারি তাই বাজারে না গিয়ে যদি এইখানেই কম টাকা খরচ করে নিজের পরিশ্রম দিয়ে যত্ন করে বিভিন্ন গাছ লাগাই সেই গাছ থেকে আমরা সহজেই বাজারের মতো কেমিক্যাল যুক্ত না খাবার খেয়ে বা রং করা খাবার না পেয়ে আমরা টাটকা সবজি এবং টাটকা শাকও পেতে পারি এবং সেই শাক সবজি আমাদের শরীররে পক্ষে খুবই উপকারী বাজারের থেকে তো অনেকাংশে ভালো এবং অর্থের দিক থেকে অনেকটাই খুব অনেক কম খরচেই আমরা সেগুলো আমাদের প্রয়োজন মতো খেতে পারব বা আবার অন্য ওখানে গিয়ে বিক্রি করতেও পারব তাই আমার মনে হল যে বাগান শুরু করা প্রয়োজন তাই সামনের জায়গাটা বেকার বেকার না ফেলে রেখে সেখানে নানা রকম আমরা শাক সবজি ফল ফুল লাগাতে পারি এবং সেটা আমাদের অর্থের থেকেও অনেকটা ভালো হবে অর্থের খরচের হাত থেকে অনেকটা বেঁচে যাবে এবং আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে তাই এই একটা কলাই গাছ থেকেই আমাকে বাগান শুরু করা অনুপ্রাণিত করেছিল